হ্যাঁ আমাদের এলাকায় পশু চিকিৎসক আছে বা ডাক্তার তারা আমাদের বিভিন্ন ধরনের সাহায্য এবং সুপারিশ করে থাকে প্রাণীদের সুস্থ রাখার জন্যে তারা প্রথমত আমাদেরকে পশুদের খাদ্যের উপর বিশেষভাবে নজর রাখার জন্য বলেন বা লক্ষ্য রাখতে বলেন যেগুলো পশুদের খাওয়ার জন্য তারা সুপারিশ করেন প্রথমত খয়ের সঙ্গে সরিশার খোল এবং ভুট্টার দানা গুঁড়ো এবং পশুদের বিভিন্ন ভিটামিন জাতীয় সিরাপ ক্যাপসুল এই সমস্ত তারা পশুদের খাওয়ানোর সুপারিশ করে থাকেন শেষ বারের মতো আমাদের পশুর দের পরীক্ষা করা হয়েছিল গত জানুয়ারি মাসে এই সময় আমাদের পশু দের বিভিন্ন ধরনের ভ্যাক্সিনেশেন করিয়ে দিয়েছিলো পশুদের স্বাস্থ্যের জন্য আমাদের বৎসরে প্রায় প্রতি পশুর পিছু দু থেকে তিন হাজার টাকা খরচ হয় আমরা পশুদেরকে বিভিন্ন রকমের স্বাস্থ্যকর পরিষেবা দিয়ে থাকি ওষুধপত্রের খরচ আমরা যথাযত দুই তিন হাজার টাকা খরচ হলে আমাদের কোনও অসুবিধা হয় না আমাদের পশুর থেকে অনেক উপকার পাই